আমাদের সংস্কৃতির জন্য নির্দিষ্ট অনেক কিছুই কারু শিল্প রয়েছে যেমন কাঁথা শিল্প মাদুর শিল্প লিনেন অনেকগুলো শিল্প রয়েছে মাটির পুতুল শিল্প পাট শিল্প এগুলোর জন্য যেমন কাঁথা শিল্প হিসেবে যদি বলতে পারে তার জন্য কাপড় লাগে সুতো লাগে মাদুরের জন্য মাদুর লাগে তার জন্য দক্ষ মানে যে কারুকার্য হয় তার মধ্যে তার জন্য দক্ষতা লাগে সুতির কাপড়ের অনেক কাজ হয় সেই সব শিল্প সেই সব জিনিস লাগে